প্রাচীনকাল থেকে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হতো তখন তো ডাক্তার কোনো বৈদ্যি ছিলেন না গাছগাছরা পাতা এইসব খেয়ে তারা নিজেদের মতন চিকিৎসা করত কিন্তু তাতে মৃত্যুর অনেক সংখ্যা বেড়ে যেত কিন্তু বর্তমানে এখন ডাক্তার এর অনেক সুযোগ সুবিধা আছে সরকার থেকে বিভিন্ন জায়গায় স্বাস্থ্যকেন্দ্র করে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা আছে যেমন সুগার প্রেশার আলট্রাসনোগ্রাফি এই ধরনের অনেক কিছু চিকিৎসা করা হয় এছাড়া এমআরআই যেটা সারা শরীরের কোথায় অসুখ সেটা ধরা পড়ে এই সরকার বিভিন্নভাবে তাদের মানুষের সুবিধার জন্য এইসব ব্যবস্থা করেছেন এবং ওষুধপত্র খুব সহজেই পাওয়া যায় এছাড়া বড় বড় ডাক্তারদের বুকিং করার জন্য মোবাইলের মাধ্যমে যোগাযোগ হয়